হ্যালো নমস্কার রাহুল ট্রেভেল এজেন্সি থেকে বলছেন হ্যাঁ বলছি আমি একটা মানে এই যে গাড়িটা মানে বুক করলাম যে আমরা এক যায়গা যাবো কলকাতায় যাবো একটা রুগী নিয়ে তো আপনার ড্রাইভারের মাস্ক কোথায় না না না ওনাকে বলেছি আমি উনি বলেছেন যে ভুল হয়ে গেছে বা এইটা তাই এই যে কোভিডের সময় যে মাস্ক না পড়লে যে তার বা তার গা তার মধ্যে যদি কিছু থাকে বা আমাদের যদি ছাড়া সেটা হয়ে যায় তার দায় কে নেবে না না না তোমাকে বলতে বলছি না যে তুমি তোমার তোমার ভুলটা নেই যদিও তাও বলছি যে আপনার ড্রাইভারটাকে আপনি কি দেখবেন না না সেটা ঠিক আছে যে আপনি জানেন না জানানোর কথাটা আলাদা যে না জানানোর কথাটা এখানে হচ্ছে না যে ও মাক্সটা পড়ে নি কেন এসব এটার কথাই হচ্ছে বা তার এটা থেকেও এটা একটা তাছাড়া যে আপনার যে গাড়িটায় এটার সিটটা পরিষ্কার কোথায় হ্যাঁ তো সিটটা কি পরিষ্কার না থাকলে কি আমি পরিষ্কার থাকলে কি আমি বলতাম তো আমাকে সিটটা তো পরিষ্কার নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ড্রাইভার মাস্ক পরে নি সিটতো পরিষ্কার নেই তো এরকমভাবে এই কোভিড নাইনটিনের সময় মানে এটা এটাকে ঠিক হচ্ছে বা এটাকে তোমার ড্রাইভারকে ঠিক করলো এটা মাস্ক না পড়াটাতে তো আরও বড়ো ভুল না না বলেছি ও বলছে ওর ভুল হয়ে গেছে না কি বলছে আর মানে ও বুঝতে পারে নি বা তাই শুনুন শুনুন শুনুন তাই এটা কি মানে এটা কি কোনো ভুলের মধ্যে পড়ে বা এই যে মাক্স এই কোভিড নাইনটিনের সময় মাস্ক না পরা এটা কোনো ভুল এটা এটা কি ভুল ভুলের সঙ্গে ভুলের সঙ্গে কি এ করা যায় না আপনাকে কিছু করতে হবে না আপনি বেশ আপনি গাড়িটা পাঠালেন গাড়িটার সিটটা পরিষ্কার না বা আপনার ড্রাইভারের মুখে মাস্ক নেই তো আপনার তো কিছু করার দরকার না কী করবেন তো কী করবেন সেটা তুমি জানো আমি কী করবো বলতে তুমি কী করবে না না না আমি কি জানি আমি তো একটা ক্যাব বুক করলাম না আমি তো তো আমাকে টাকা দিয়েই বুক করলাম না আমি টাকা দেবো না তো আমি কি টাকা আপনি কি টাকা কম নেবেন যে সিটটা এরকম অপরিস্কার রাখবেন ড্রাইভারকে ড্রাইভারকে মাস্ক দেবেন না বা ড্রাইভার মাস্ক পরে আসবেন না টাকাটা কি আপনি কম নেবেন হ্যাঁ আমি রুগী নিয়ে যাবো বলে তো বললাম রুগী নিয়ে যাবোই কোভিড নাইন্টিন সময় রুগী নিয়ে যাব তা ওকে তো মাস্ক পরতে হবে রুগীকে আমি তো মাস্ক পরে আছি এবার আমরা ড্রাইভার মাস্ক পরে নি না কলকাতা যাবো হ্যাঁ আপনার ড্রাইভার মাস্ক পড়ে নি হ্যাঁ সেটা আপনি ড্রাইভারের সাথে বুঝে নি এবার শুনুন এই কোভিড নাইনটিনের সময় আপনি এই যে এই গুলো সব কথাগুলো বলছেন বা আপনা ড্রাইভার মাস্ক পরে নি বা আপনার গাড়ির সিটটাও এতো অপরিষ্কার তো এগুলো কি মানে আর কি বলবো এগুলো কি মানা যায় না ভুলটা ভুলটা হতে পারে এটা ঠিক আছে ভুল হতে পারে তা এই মানে এই সময় এইসব ভুল কী মানা যায় তুমি যেটা বলো এটা বলুন বলুন এটা এই সময় এই ভুল মানা যায় না না ঠিক আছে আপনার ড্রাইভারকে আপনি বুঝান আর এই মানে এই সব ভুল যেন আর দ্বিতীয়বার না করে আর আপনার গাড়িটা বা পরিষ্কার নেই কেন এটা দেখুন